বিয়েতে আনন্দ করা মানে পরিবারের সদস্যদের বন্ধুদের এবং প্রিয়জনদের সঙ্গে একটি মুহূর্ত কাটানোর উপজব উপন যাপন করা একটি মূলত নাচ গান খাওয়া দাওয়া এবং বিভিন্ন রীতি নীতি মাধ্যমে থেকে বিয়ের অনুষ্ঠান সবাই মিলিয়ে সবাই মিলে আনন্দ করা মাধ্যম থেকে বিষয় বিয়ের অনুষ্ঠান সবাই মিলে যখন নাচতে নেমে উঠে তখন পুরোপুরিভাবে পরিবেশ একটি উদ্দীপনা তৈরি করে সঙ্গীত ও নাচ সঙ্গে আনন্দ প্রকাশিত হয় এ সময়ে খুব বিষয় একটি একটি জনপ্রিয় বাংলা বিবাহ গান যা বিষয়মূল অনুষ্ঠানে বাজানো হয় একটি একটি শান্ত ও সুন্দর গান যা বিয়ের রীতি নীতি চলাচল সময় উপযুক্ত মজার এবং বিদায়বেলায় একটি গান বিয়েতে আনন্দ নাচের জন্য খুব জনপ্রিয় বিয়ের একটু রোমান্টিক মুড আনতে এই গানটি খুব জনপ্রিয় গানটি হলও তেরে দিল মে হাম হে বিয়েতে মজার পরিবেশ তৈরি করতে এই লোকগুলো আসে খুব ভালো লাগে তাই পরিবারের সকলে মিলে দখল বা দল বেঁধে দল বেঁধে নাচ করার সবচেয়ে আনন্দর বিষয় সকল একসঙ্গে পরিচিতি গানগুলো তোলার নাচ পরিবেশে আনন্দই দ্বিগুণ হয়ে ওঠে বিয়েতে নানান ধরনের মজার খেলায় আয়োজন করা যেমন বড় বৌয়ের মধ্যে মজার প্রশ্নপত্র বা ছোটোখাটো খুনসুটি বিয়েতে সবাই মিলে বসে একসঙ্গে গান গাওয়া বিয়েতে সবাই মিলে বসে গান গাওয়ার আয়োজন করে অনুষ্ঠান আরও রঞ্চিত হয়ে ওঠে এই সব গান উপায়গুলি বিয়ের পরিবেশ আনন্দময় হয়ে ওঠে তারপর বরের সাথে ছোটো ছোটো যে শালিকাগুলো থাকে তাদের সঙ্গে মজায় মজাই করা কী বেজায় খুশি এদের মধ্যে কিছু কিছু আরও আছে রিচুয়াল যেমন জুতো চুরি করা কিছু কিছু আছে আবার রিচুয়াল শরবত খাওয়ানো আবার কিছু সময় আছে তাকে মারা অনেক কিছু এইভাবেই বিয়েতে একটু একটু ভাবে খুব সুন্দর দিন কাটে ছটা রিচুয়াল বলে বিয়ের আরেকটু আনন্দ পরিবেশ সকল মিলে দল বেঁধে একসঙ্গে পরিচিত গানগুলি তালে তাল মিলিয়ে নাচা মজার প্রাপ্ত হলো ছোটো খাটো কুঞ্চিত বিয়ের সবাই মিলে বসে গান গাওয়া একসঙ্গে নাচা একসঙ্গে আনন্দ করা